সত্যিই বাচ্চারা আজকাল খেলাধুলো করে না কারণ তাদের হাতে বড় বড় স্মার্টফোন রয়েছে এখন তারা সেই স্মার্টফোনের মধ্যে ভিডিও গেম খেলে কাটিয়ে দেয় এবং সারাদিন ফোন ঘেঁটে কাটিয়ে দেয় তাদের গার্জেনরাও তাদেরকে কিছু বলে না তাদেরকে বোঝানোর দরকার যে তারা সারাদিন এই ফোন ঘাঁটছে সেটা তাদের জন্য কতটা ক্ষতি করছে এই সমস্ত কিছু বোঝানো গার্জেনদেরই দরকার তাদের আরও বোঝানো দরকার যে ফোন ঘাঁটা ভালো নয় এবং মাঠে গিয়ে খেলাটা সবথেকে ভালো তাই গার্জেনদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট যে তারা যেমন তাদের বাচ্চাদেরকে মাঠে নিয়ে গিয়ে এ নিজেদের খেলাধুলো করায় মাঠে খেললে তাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এবং মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে কারণ মোবাইলের মধ্যে এখন কিচ্ছু নেই সারাক্ষণ মোবাইলের মধ্যে থাকাটা এখনকার দিনে একটা অভ্যাসে পরিণত হয়েছে সবাই সারাদিন ফোন টিপে যাচ্ছে এবং ফোনে গেম খেলেই যাচ্ছে সারা দিন রাত ধরে কিন্তু এটা কখনোই একটা ভালো ও উপকার নয় এটা খুবই ক্ষতি করছে শরীরের এবং মানসিক দিক থেকে তাই আমি বলতে চাই যে এ মাঠে খেলার মতো ভালো কোনও জিনিস হয় না মাঠে খেলতে হবে এবং মাঠে গিয়ে শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে মাঠের খেলাগুলি হচ্ছে অত্যন্ত ভালো এই মাঠের খেলা যত বেশি খেলানো হবে বাচ্চাদেরকে তত ভালো তাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং তাদের পড়াশুনোর মধ্যে আরও থাকতে এ মন যাবে